প্রযুক্তির কারণে বিনোদন অনেকভাবে বদলেছে আগেকার দিনে মানুষরা রেডিওতে গান শুনতো আর সি ডিতে তাদের ভিডিও আপলোড করা থাকতো যেটা তারা দেখতে পেতো সিডি সাহায্যে কিন্তু এখনকার দিনে মানুষরা ফোনে সব ভিডিও দেখতে পায় তার সাথে গানও শোনা যায় ভিডিও দেখার জন্য অনেক অ্যাপ আছে যেমন ইউটিউব এবং গান শোনার জন্যও অনেক অ্যাপ বানানো হয়েছে যেমন স্পটিফাই এমপি ফোর মিউজিক এটা এরকম আগে সুযোগ ছিলো না যে একদম সহজেই তারা ভিডিও বা গান শুনতে পেতো তাদেরকে অনেক কিছু করে তারা গান রেডিওকে চালিয়ে তারপরে গান শোনা যেত এবং ভিডিওটা সিডি সি ডিটা ঢুক আপলোড করে তারপরেই তারা ভিডিও দেখতে পেতো কিন্তু এখনকার দিনে ফোনেই সব কিছু পাওয়া যায় ফোনে ভিডিওও দেখা যায় এবং গানও শোনা যায় অডিও ভিডিও সব রকমের ফেসিলিটি আজকাল ফোনে সবার ফোনেই পাওয়া যায় যেটা আগেকার দিনে অতো ফাস্ট টেকনোলজি বা বিনোদন ছিলো না